পূর্ব বর্ধমানে অনেক মানে ভালো ভালো জায়গা রয়েছে যেখানে ঘোরা যায় অনেক কিছুই রয়েছে একশো আট মন্দির আছে কার্জন গেট তারপরে অনেকগুলো মন্দির রয়েছে বিখ্যাত মন্দির সর্বমঙ্গলা মন্দির রয়েছে অনেক বিখ্যাত মাজার রয়েছে যেখানে মানে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেখানে যায় নিজের মানে মনের যে যার ইচ্ছে দ্বারা সেখানে গিয়ে বলে আরও অনেক রকম জায়গা রয়েছে ঘোরার তারপরে গোলাপবাগের আমাদের রমনা বাগান রয়েছে যেখানে নানান রকম জাতীয় পশু পাখি সবই রয়েছে আমরা দেখতে পাই সেখানে গেলে আরও অনেক কিছু রয়েছে আমাদের সাইন্স সিটি রয়েছে যেখানে অনেক কিছু মানে বিজ্ঞান সমস্ত অনেক কিছু জানা যায় আরও অনেক কিছু কৃষক রয়েছে দামোদর নদী রয়েছে শিব মন্দির রয়েছে তারপরে কালনাগের রাজবাড়ি ভালো ভালো নানান রকম মানে অনেক কিছুই মানে রয়েছে পর্যটক রয়েছে আমাদের পূর্ব বর্ধমানে অনেকগুলো পার্ক রয়েছে যেখানে ঘুরতে যাওয়া হয় কেএসপি এগুলো রয়েছে অনেক কিছুই আছে বড়ো পার্ক কল্পতরু পার্ক এগুলো অনেক কিছু আছে ঘোরার জায়গা